প্রাণীদের যত্ন নেওয়ার জন্য অথবা পশুপালনের জন্য প্রাকৃতিক এবং জৈব পদ্ধতিতে ব্যবহার করা কিছু সুবিধাগুলি হলো পশুপালন গৃহপালিত পশুদের সঠিক খাদ্য এবং আশ্রয় এবং রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের মাধ্যমে পশুদের সঠিক ব্যবস্থাপনার সহায়তা করে এটি বিপুল সংখ্যক কৃষকের কর্মসংস্থান প্রদান করে এবং এর ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এটি ক্রস প্রজননের মাধ্যমে প্রাণীদের উচ্চ ফলনশীল জাত উন্নয়নে সহায়তা করে এটি বিভিন্ন খাদ্যপণ্য যেমন দুধ ডিম মাংস ইত্যাদি উৎপাদন বাড়ায় এটি পশুর বজ্যের যথাযথ নিষ্পত্তি এবং একটি স্বাস্থ্যকর পরিবেশের প্রচার করে আমি আমার জীবনে আমি আমার বাড়ির বড়োদের কাছ থেকে একটি ঐতিহ্যগত পরামর্শ পেয়েছি সেটা হচ্ছে আমার বাড়ির যে বড়ো কর্তা তিনি আমাকে বলেছিলেন যে প্রত্যেক রবিবারে বিকেলবেলাতে কুকুর এবং বিড়ালদের কিছু খাওয়ার খাওয়াতে এবং দুধ প্রদান করতে কারণ আমাদের বাড়িতে এরকম প্রচলন অনেক বছর ধরে ঘটে আসছে এবং এটি একটি ঐতিহ্যগত পরামর্শ যেটা আমি আমার বড়ো কর্তা থেকে পেয়েছি আর এছাড়াও তিনি বলেছিলেন যে সঠিকভাবে পশুদের পালন করতে এবং যত্ন করতে কারণ পশুপালন এবং যত্ন ইনডারেক্টলি আমাদেরকে খুব সাহায্য করে আমাদের দৈনন্দিন জীবনে